হ্যাঁ আপনার নাম্বারটি আমাকে একজন পরিচিত লোক দিল শুনলাম আপনি নাকি বাড়ির সন্ধান দেন আপনি কি আমাকে একটি বাড়ির সন্ধান দিতে পারবেন আমার এই সল্টলেকের কাছাকাছি লাগবে হ্যাঁ এই দেড় কাঠা বা দু কাঠার মধ্যে যদি কোনও বাড়ি বা জমি পাওয়া যায় হ্যাঁ রাস্তার একটু ভেতরে হলে ভালো হয়

ওহ আর ফ্ল্যাটের কোনও সন্ধান পাওয়া যাবে সেই দিকে যদি টু বা থ্রি এই বিএইচকে ফ্ল্যাট চাই

হুম তো ফ্ল্যাটটা কতদূরে হবে রাস্তার ও আরেকটু সামনে পেলে একটু ভালো হয় একটু বেশি দূর হয়ে যাচ্ছে ওহ দামটা একটু কম করা যাবে ঠিক আছে আমি তাহলে নেক্স্ট সানডেতে যাবো ঠিক আছে রাখছি তাহলে